আমি বিভিন্ন উপায়ে বাড়িতে বা উঠানে বাগান তৈরি করতে পারি আমার বাড়ির ছাদে আমি একটা ছাদ বাগান তৈরিও করেছি তো এই ছাদ বাগান তৈরির জন্য প্রায় এক থেকে দেড়শো টবের প্রয়োজন যে টবে ছোটো ছো্টো চারাগাছগুলি থাকবে এবং উঠানের চারপাশে আমি কুমড়ো বেগুন ইত্যাদি ছোটো ছোটো গাছ দলবদ্ধভাবে বা সারিবদ্ধভাবে লাগিয়ে প্রত্যহ তাদের জলের ব্যবস্থা করে এবং সে গাছগুলিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে একটা সুন্দর ছোট্ট বাগান তৈরি করে আমি গাছের পরিচর্যা সাথে সাথে একটা ক্ষুদ্র বাগানকে তৈরি করতে পারি